যেহেতু আমি শহরে থাকি তাই এই পশুপালন সম্পর্কে আমার কোনো ধারণা নেই বা আমি পশুপালন কীভাবে করতে হয় সে সে সব জানতাম না আমি শহরে ফ্ল্যাটের মধ্যে এভাবে সবগুলো সরা সম্ভব না এগুলো ওখানকার লোকেরা পশুপালন সম্পর্কে কিছু জানে না সঠিক গ্রামের ছুটিতে গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে গিয়েছিলাম গ্রামের লোকজনেরা সময় কাটানোর জন্য সেখানে একদিন এক জায়গায় গিয়ে দেখি কিছুর লোকজন পশুপালন করছে তো আমার মনে হয় পশুপালনের সম্পর্কিত কিছু সাধারণ প্রবিধান এবং আইন যেটা হলো সেটা আমি তেমন কিছু জানি না তারা কীভাবে কৃষকদের প্রভাবিত করে সেটা হলো তা আমি প্রাণী কল্যাণ আইন ইঙ্গিত পরিবেশ পরিবিধান আরও অনেক কিছু এ সম্বন্ধে আমার কোনো জানা নেই এসব এ সম্বন্ধে আমি তেমন কিছু বলতে পারলাম না তা আমি প্রাণী সম্পর্কিত সমস্যা প্রশ্নের জন্য আমি যাদের সাথে পরামর্শ করবো তারা তারা আমার বাড়ির বড়রা এবং গ্রামের লোকেরা তারা প্রাণী সম্পর্কিত অনেক কথাই আমাকে বলতে পারবে তারা তথ্য তারা জানে কেমন তারা পশুপালন করে তারা তাদের সাথে থাকে তাদের সাথে সম্বন্ধ অনেক কিছুই জানে তাদের কাছ থেকে যদি আমি অনেক কিছু জানতে পারি তাদের সাথে পরামর্শ করবো ইউটিউব চ্যানেল সংবাদপত্র নিবন্ধ বই আছে যা আমি এ সম্পর্কে তথ্য পেতে অু অনুসরণ করি সেটা হলো ইউটিউব চ্যানেলে অনেক প্রাণীর সম্পর্কিত জিনিস দেখি আমি অনেক কিছুই জানতে পারি তার সম্বন্ধে তাদের সম্বন্ধে প্রাণীদের কী কীভাবে থাকা ও তাদের পশুপালন করা সম্পদ সংবাদপত্রের মাধ্যমেও আমরা অনেক কিছুই জানি এবং বই তো আছে যা আমরা বইতে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারি যা প্রাণী সম্বন্ধে অনেক কথাই লেখায় থাকে সেখান থেকেই আমরা তথ্য নিতে পারি অনেক কিছু জানতে পারি